পাখিদের বাসস্থান সুরক্ষিত করার দায়িত্বটা আমাদেরই যেহেতু আমরা ওদের বাসস্থান নষ্ট করে ফেলছি সে ক্ষেত্রে আমাদেরকে আমাদের উচিত অতিরিক্ত গাছ লাগানো যে যেহেতু আমরা গাছ গাছ কেটে ফেলছি ওরা বাসস্থান তৈরি করার জায়গা পাচ্ছে না সেই কারণে আমাদের উচিত প্রচুর গাছ লাগানো কিংবা ওরা যে বাসস্থান করবে সেই জায়গাটা ওরা পাচ্ছে না সেইগুলো দেখা আমাদের সাধারণ মানুষের এই বাসস্থান তৈরি করার সুযোগটা করে দেওয়া উচিত এবং এই যে গাছগুলো আমরা কেটে ফেলছি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়ে ওরা যাতে এই বাসস্থানটা তৈরি করতে পারে কিংবা ওদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আমাদের দেখা উচিত কিংবা ওরা যে বাসস্থান তৈরি করার যে জিনিসপত্রগুলো দিয়ে ওরা বাসস্থান তৈরি করে সেই সেই জিনিসগুলো কাছাকাছি রাখা উচিত যা দিয়ে ওরা তৈরি করতে পারে কিংবা এই এই যে ওরা ওদের যে বাচ্চাগুলো যে ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিতে পারছে না এই যে অসুবিধের কারণে এই সমস্ত কারণগুলো যদি আমরা একটু নজর দিতে পারি এই দিকগুলোতে তাহলে ওরা অনেক কিছুই তৈরি করে নিতে পারে কিংবা মানে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে সৌন্দর্যকে ধরে রাখতে পারি দেখতে পারি এই এই সব কারণেই আমাদের উচিত ওদেরকে সাহায্য করা আর সেই সমস্ত কারণে যেমন ইলেকট্রিক তারে অনেক পাখিরাই বসে মারা যায় সেই সব সেই সব দিক থেকে যদি সেই সব সুরক্ষাগুলো আমরা দিতে পারি সে ক্ষেত্রে ওদের প্রজন্মকে ওরা এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা এই সব বাসস্থানগুলোকে সুরক্ষিত রাখতে পারে এই এই সব কারণেই আমাদের উচিত ওদেরকে মানে সহযোগিতা করা এগুলো আমরা করতে পারছি না যার কারণেই এই সব পাখিগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের আমাদের এই লুপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্য এইসব এই সব জিনিসগুলোকে কী বলব এই সব জিনিসগুলোকে লক্ষ্য রেখে ওদেরকে সাহায্য করা উচিত এবং এই সব পাখিরা যাতে ভালোভাবে ইয়ে মানে সঠিক ভাবে প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা বেঁচে থাকতে পারে তার জন্য মানে আশেপাশের যে সব পলিউশন বলুন এই বলুন এইগুলো দূর করা উচিত এই সবগুলো আমাদের দেখা উচিত আমাদের কারণে এই সব প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলো যাতে না হয় সে সব সে সবের কারণে আমাদেরকে সতর্ক থাকা উচিত দেখা উচিত এবং এই এই এই সব কারণেই সবাইকে বলব যে সবাই এগিয়ে এগিয়ে এসে এগুলো দেখার জন্য সবাইকেই বলব যাতে এগুলো সবাই সবার পক্ষ থেকেই দেখুন যাতে এই সব সৌন্দর্যগুলো সৌন্দর্য জিনিসগুলো নষ্ট না হয়ে যায় বং যাতে ওরা এই সমস্ত এই সব জিনিসগুলো বজায় থাকে সেগুলো ধরে রাখার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এগিয়ে সবাই আসুন এগিয়ে এগিয়ে আসুন এদেরকে ধরে রাখুন প্রাকৃতিক সৌন্দর্য যাতে লুপ্ত না হয়ে যায় সেই সে সব দিকে নজর রেখে এদেরকে বাঁচিয়ে রেখে ধরে ধরে ধরে রাখা মানে অভ্যাস করি যাতে প্রচুর গাছ লাগিয়ে এদেরকে সেই সহযোগিতা করতে পারি সবাই আসুন গাছ লাগাই এবং আশেপাশে সেই সমস্ত জিনিস সৃষ্টি করি যেগুলো থেকে ওরা এই বাসস্থান ওদের মানে তৈরি করতে পারে সুরক্ষিত রাখতে পারে এ সবগুলো দেখে মানে কী বলব যে যাতে এইসব বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় কিংবা আশেপাশে দূষণ মুক্ত থাকে এই সব জিনিসগুলো দেখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং এদেরকে প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করি এই এই সব কারণেই আমাদের এই গাছ লাগিয়ে গাছ লাগিয়ে কিংবা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেই সব সহযোগিতা করি সবাই মিলে সবাই মিলেই চেষ্টা করি যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে ঠিক থাকে কিংবা যাতে কোনো ক্ষতি না হয় নষ্ট না হয় এবং এ সব এই সব দিক থেকে আমরা দেখে যাতে মানে সবাই ভালো থাকি কিংবা ওদেরকেও ভালো রাখি এই ওদেরকে যাতে এগিয়ে যাওয়ার জন্য মানে কী বলব ও যাতে মানে সহযোগিতাটা আমরা করতে পারি এটাই সবার কাছেই অনুরোধ যেন সবাই এগিয়ে আসেন এই বিষয়টাতে এই এই সব পাখিরা যত আমাদের ইয়েতে থাকবে তত প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে বই কমবে না কিংবা যাতে লুপ্ত না হয়ে যায় আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় থাকে সেই সব কারণে গাছগাছলি কেটে না ফেলে তাদেরকে বাঁচার সুযোগ করে দিই কিংবা প্রাকৃতিক সৌন্দর্যটা ধরে রাখি পলিউশন কমায় এই সমস্তগুলো আমাদেরই দায়িত্ব দায়িত্ব হওয়া উচিত হোক সবারই এই এই কারণেই আমরা আমি বলব যে সবাই এগিয়ে আসুন এই দিক থেকে দেখি আমরা যাতে ওদেরকে সেইভাবে বাঁচিয়ে রাখতে পারি সৌন্দর্যটা ধরে রাখতে পারি কিংবা পাখিগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এই সব পাখিদের আমরা অনেক রকম পাখি এই এই সব কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো যেন ধরে রাখতে পারি যাতে না নষ্ট হয়ে যায় আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা যাতে বজায় থাকে সেই কারণে বজায় থাকে সেই ভাবেই চেষ্টা করি ওদেরকে বাঁচিয়ে রাখার এই এটা যাতে বেঁচে থাকে সেই কারণেই আমার সবার কাছেই বলার ইয়ে যে এটা আপনারা দেখুন